পঁচিশে ডিসেম্বর সারা বিশ্বে বড়দিন হিসেবে পালন করা হয় এদিন যিশু খ্রিস্টের জন্মদিন এদিন আমরা এবং বাচ্চারা খুব ধুমধাম করে পালন করে এরপরে আসে তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি আমাদের নেতাজির জন্মদিন সেই জন্য এই দিনটাও আমরা খুব ধুমধামের সঙ্গে পালন করি এরপরে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি হচ্ছে আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস এদিনটাও আমরা খুব ধুমধামের সঙ্গে পালন করি এরপরে পঁচিশে বৈশাখ একটা দিন এদিনটা আমাদের কবিগুরুর জন্মদিন শান্তিনিকেতনে খুব ধুমধামের সঙ্গে পালন করে এই অনুষ্ঠানটা এরপরে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস অনেক দিন যুদ্ধর পরে আমাদের দেশ স্বাধীন হয়েছিলো পনেরোই আগস্ট সাতচল্লিশ সালের উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট সেই জন্য এই দিনটা আমাদের কাছে খুব স্মরণীয় দিন